একটি শিশু যখন তার মায়ের কোল আলো করে প্রথম পৃথিবীতে আসে তখন বাড়ির সকলে সেই শিশুটিকে নিয়ে মেতে ওঠে এক সুন্দর উৎসবের মুহূর্তে শিশুটির যখন সাতদিন বয়স হয়ে থাকে তখন বাড়িতে সেঠারা বলে একটি উৎসব পালন করা হয় আবার যখন একুশ দিন বয়স হয়ে থাকে তখন একুশা বলে একটি অনুষ্ঠান পালন করা হয় ওই অনুষ্ঠানে মা এবং বাবা দু জনকেই উপস্থিত থাকতে হয় আবার যখন শিশুটির বয়স তিন মাস হয়ে থাকে তখন নামকরণ বলে এক অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে শিশুটির নাম দেওয়া হয়ে থাকে আবার শিশুটির যখন ছয় মাস বয়স হয় যদি শিশুটি ছেলে সন্তান হয়ে থাকে তাহলে ছয় মাসে মুখে ভাত করা হয়